আমার গ্রামে বয়স্করা খুবই আচার বিচারে বিশ্বাসী সেই জন্য তারা খুব খেয়াল রাখে অন্ত্যেষ্টিক্রিয়া যাতে ঠিকভাবে পালন হয় অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য আমরা মেয়েরা শ্মশানে যেতে পারি না শুধুমাত্র পুরুষদেরই যেতে হয় এবং আমাদের ঘরে কিছু জিনিস তৈরি করে রাখতে হয় যেমন আগুন লোহা এবং তেতো যখন ঘরের পুরুষজনরা অন্ত্যেষ্টিক্রিয়া করে ঘরে আসেন তাদের সব পরনের জামাকাপড় বাইরেই ছেড়ে রাখতে হয় এবং তাদেরকে বলতে হয় স্নান করার জন্য বাইরেই তারা বাইরে স্নান করে এবং আমরা যখন গামছা দিই সেই গামছা পরে তারা এগিয়ে আসে ঘরের দুয়োরের দিকে তখন সেই আগুন তাদের বুকে মাথায় কপালে দিতে হয় আগুনের তাপটি এবং সেই লোহাটিকেও বুকে মাথায় ছোঁয়াতে হয় সাথে যেই তেতোটি আছে সেটাকে অল্প দাঁত দিয়ে কেটে গিলে ফেলতে হয় এইগুলোই আমাদের প্রধান অন্ত্যেষ্টিক্রিয়ার আচার